আমি কখনও পাখিদের ক্লাবে বা দলে যোগ দিই নাই কারণ আমার আমার ছোটোবেলায় কেটেছিলো গ্রামে গ্রামে আমার বাড়ির পাশে অনেক গাছ ছিল সেই গাছে পাখিরা এসে বসত সকালে পাখিদের কিচিরমিচির আওয়াজে আমার ঘুম ভাঙতো সকালে উঠে আমি সবার আগে পাখিদেরকে জল বিস্কিট মুড়ি খেতে দিতাম ওরাও আসতো খেতে আমাকে দেখলে ওই মানে কিচিরমিচির আওয়াজ শুরু করে দিত ওরা আমাকে খুব বিশ্বাস করতো পাখিরাও মানুষেরই মতো ওরাও বোঝে যে কে ক্ষতি করবে কে ক্ষতি করবে না ওরাও জানে যে কে কিরকম মানে মানুষেরই মতো ওরা ওরা আমাকে দেখলে বিশ্বাস মানে আমি ভাবি যে ওরা বিশ্বাস করে আমাকে কারণ আমি গেলেই ওরা খাবার খেতে ছুটে আসে আর আমাকে দেখলে যেন আনন্দ পায় ওরা বিশ্বাস করে আমাকে আমি যেটা মনে করি আমাকে বিশ্বাস করে পাখি পাখি এমন জিনিস যাকে একবার বিশ্বাস করবে তার তার পাশে ছুটে আসবে আমার পাখিদের খেতে দিতে খুব ভালো লাগে মানে পাখি জিনিসটাই মানে পাখি আমার বন্ধু বন্ধুর মতো হয়ে গিয়েছিলো পাখি না দেখলে সকালে আমার মন পাখিদের না খেতে দিলে আমার মন মানতো না মন যেন অস্থির হতো খেতে ভালো লাগতো না ঘুরতে ভালো লাগতো না পাখি দেখলেই আমার মন ভালো হয়ে যেত পাখির কাছ থেকেও মানে অনেক কিছু শেখা যায় পাখির কিচিরমিচির আওয়াজ আমার খুব ভালো লাগে আমার আমার পছন্দের পাখি টিয়া পাখি সব পাখি পছন্দ কিন্তু রঙের রঙের জন্য টিয়া পাখি আমার খুব ভালো লাগে আর টিয়া পাখি টিয়া মানে পাখি পাখি মানে আকাশে উড়তে দিয়ে পোষা ভালো পোষমানাই ভালো আর তুমি পাখি বন্দি করে রাখলে তারা কষ্ট পায় ছেড়ে দিলে তারা উড়ে চলে যায় থাকে না কিন্তু যখন দেখা যাচ্ছে পাখিকে ছেড়ে দিয়ে খাওয়া মানে খাবার দিচ্ছি তখন পাখি নিজে নিজেই উড়ে ঘুরে এসে আবার ফের আমার কাছে আসে পাখি আমি একবার পুষে ছিলাম মানে খাঁচাই বন্দি করে খাঁচাই বন্দি করলে তো ওরা অতটা পোষ মানে কিন্তু মানে বিশ্বাস করে না ওরা জানে যে বার করে খাঁচা থেকে বার করলেও কী আবার খাঁচায় পুড়ে দেবে কিন্তু যারা মানে ছেড়ে দিয়ে যাদেরকে পোষা হয় তারা ভাবে যে না এ আমার কোনো ক্ষতি করবে না এর এর কাছে যায় আমার কাছে পাখিরা আসে আমি খেতে দিই পাখি ওই জন্য করে সে সেই পাখি উড়ে গিয়েছিলো ছেড়ে দেওয়ার পরে উড়ে চলে গিয়েছিলো সেই জন্য আমি আর পাখি খাঁচে বন্দি করিনি পাখি সেখান থেকেই আমি মানে খাবার খাবার দিতে শুরু করি পাখি সেখান থেকে আমাকে বিশ্বাস করে এবং আমার কাছে আসে